বলছি ভাই এখন প্রতি বছর যে নাটকটা হয় আমাদের গ্রামে ওই নাটকটার কি এখন কোনো রোল ফোল আছে তাহলে আমাকে বল আমার খুব করার ইচ্ছা প্রতি বছরই জানিস তো নাটকে গান ফান করি এবারে আর গান করার ইচ্ছা নেই বুঝলি এবারে ভাব যে একটু নাটকের মধ্যে কোনো একটা রোল প্লে ফে প্লে করবো যেরকম ধর কোনো একটা ভিলেনের রোল বয়স্ক লোকের রোল প্লে টে করতাম জায়গা হল যদি হয় নাটকে বলিস আমাকে আর প্লট ফ্লট কীরকম আছে নাটকেের ভালো তো নাকি একটু দেখিস যেন প্রতি বছরে ভালোই হয় এইছর যেন আবার যেন খারাপ করে করিস না নাটকটা ভালো করেই করবো কোনো যদি নাটকের মধ্যে রোল পার্ট যাই হোক আমাকে বলবি কেন প্রতি বছর জানিস তো আমি গানই করি নাটকে কদিন আর শুধু একটা গান প্রতি বছর আর ভালো লাগছে না এই জন্য ভাবছি একটু অ্যাক্টিংও করবো নাটকের মধ্যে কোনো যে কোনো রোল বলি যে ভিলেনের রোল অ্যাক্টিং করে দেবো মারামারি সিন আর নাটকটা এবারে প্রতি বছর সামাজিক নাটকই হয় এবছরে একটু অন্য রকম করার চেষ্টা করবো আমরা সবাই মিলে বুঝলি তো যেরকম ধরে নে একটু হয়তো রোম্যান্টিক বা ইমোশনাল বা কোনো একটা সমাজকে কোনো একটা নাটকের মধ্য দিয়ে একটা কোনো তথ্য দেবো যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এরকম একটা নাটক করবো বুঝলি মানে সব সময় আর ওই যাত্রা পালা যাত্রা করবো সেই দাদুদের বয়স্ক লোকেদের না একটু ইয়ং ছেলে জেনারেশানদের একটা মেসেজ দেবো আর বলিস তাহলে কীরকম কী যদি নাটকের মধ্যে আমার কোনো রোল থাকে তাহলে আমাকে বলিস আমি করতে রাজি আছি আর যদি না থাকে তা আর কী বলবো মোটামুটি রোল থাকলে আমাকে বলিস আমি করব